কৃষিকাজ সম্পূর্ণরূপে আবহাওয়ার উপর নির্ভর করে এটা এক রকম সত্য তো কৃষিকাজ করার সময় যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমাদের ফসলে কোনো ঝুঁকি থাকে না নষ্ট হওয়ার কোনো ঝুঁকি থাকে না এবং আবহাওয়া যদি ভালো না থাকে তখন আমাদের ফসল নষ্ট হয়ে যাবে সেই একটা ভয় থাকে যেমন ধান কাটার সময় আমাদের কী হয় যদি বৃষ্টি হয়ে যায় সেই ধানগুলোতে যদি জল পেয়ে যায় তো আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আমরা কী করি সেই ধানগুলোকে আবার ছেঁকে নিয়ে জমি থেকে ছেঁকে নিয়ে রোদে দিয়ে সেগুলো আবার ভালো করে শুকনো করে আমরা সেই ধানগুলোকে খাবার উপযোগী করে তুলি এইভাবে আমরা নষ্ট ফসলগুলোকেও সে ভালো করে তুলি